স্থায়ী পরিবহন বিকল্প বলতে যেমন আমাদের হুগলি বাসস্ট্যান্ডে কত গাড়ি আছে অটো টোটো বাস ট্যাক্সি আমাদের মতো সাধারণ মানুষ ট্যাক্সিতে করে যখন দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলে যায় বা ওরা কাজে যায় ট্যাক্সিতে করে গেলে আমাদের সুবিধে হয় বা বাসে গেলে সুবিধে হয় এবং বাসওয়ালা এবং কনডাক্টর ওদেরও এতে কিছুটা ভালো সুবিধা পাওয়া যায় তাদের সংসার চলে ভালোভাবে তাদের বাচ্চারা ভালো মানে স্কুলে যেতে পারে কিছুটা ইনকাম ভালো হওয়ার জন্য আর আমাদের হুগলি স্ট্যান্ড থেকে অনেক জায়গায় যাওয়া যায় আরামবাগ স্ট্যান্ড আরামবাগ বাসস্ট্যা্নড কামারকুন্ডা এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে বাসস্ট্যান্ড পাওয়া যায় বিভিন্ন রকমের জায়গা যেখান থেকে মানুষের খুবই সুবিধা হয়